অশ্বারোহণ যে করতে চায় এমন মানুষকে আমি পরামর্শ দেবো তাকে প্রথমেই পশুপ্রেমী হতে হবে যেই অশ্বকে তুমি লালনপালন করবে তার পিঠে চড়ার চেষ্টা করছো বা সেই জিনিসটা করার চেষ্টা করছো অশ্বারোহণ তাহলে তাকে ভালোবাসতে হবে তাকে আদর করতে হবে যত্ন করতে হবে অশ্বারোহণ করার অনেক সুবিধাও আছে যদি তোমার অশ্বারোহণ করার থাকে তাহলে কোনো পাহাড়ে বা কোনো উঁচু জায়গায় যেখানে অশ্বের ওপরই নির্ভরশীল সেখানে তোমার কোনো অসুবিধা হবে না এই অভিজ্ঞতা থাকলে কিন্তু প্রথমে পশুপ্রেমী হতে হবে অশ্বকে ভালোবাসতে হবে তাকে যত্নআত্তি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে তোমার এই অভিজ্ঞতার জন্য সেই অশ্ব বা সেই পশুটির কোনোরকম খারাপ বা কোনোরকম ক্ষতি না হয়